আমি ছোটোবেলা থেকে ফটো তুলতে খুব পছন্দ করি এবং এডিটিং করতেও খুব পছন্দ করি আমি ফটো তোলার সাইডে সাইডে যে অ্যাপগুলি দিয়ে এডিটিং করি সেই অ্যাপগুলি হলো ক্যাপ কার্ড রিমিনি ইনশট ভি এন ভি টা আরও কালারফুল করার জন্য যে অ্যাপগুলি ইউস করি যাতে ছবিটা একটু ন্যাচারাল লাগে যেমন প্রকৃতির কোনো জীবজন্তুর ছবি বা কীটপতঙ্গের ছবি বা প্রকৃতিরই ছবি যদি কোনো এডিট করতে যে অ্যাপগুলো আমার পাশাপাশি সাহায্য করে সেগুলো হলো পিক্সার যেমন ওয়াটারমার্ক আনার জন্য পিক্সারটা লাগে আর ন্যাচারাল কালারের জন্য আমি আরেকটা অ্যাপ ইউস করি যেটার নাম হলো স্ন্যাপচিট এই অ্যাপগুলি আমাকে খুব তাড়াতাড়ি এ এডিট করতে খুব তা স সাহায্য করে আর ওই ফটো উত্ত ফটো এডিট করতে এই অ্যাপগুলির পাশাপাশি আরও অন্যান্য অ্যাপগুলি সাহায্য করে যেমন যেগুলি হলো ক্যাপ কার্ড রিমিনি ইনশর্ট ভি এন ভি টা এগুলি আর আমি ছোটোবেলা থেকেই ফটো তুলতে খুব পছন্দ করি যেমন কারণ আমি ছোটোবেলা দিয়ে আমার বাবা মায়ের ফোন নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ফটো তুলতাম তখন দিয়ে আমার ছবি তোলার খুব আগ্রহ তাই আরও এখন আমি বড়ো হয়েছি নিজের একটা ফোনও কিনেছি আর আমি চাই এখন একটা ক্যামেরা কিনে নিজের একটা প্রফেশন নিয়ে ফটোর দিকে যেতে ফটোর দিকে আমি মানে প্রফেশনালটাকে করতে চাই আর একটু বড়ো ফটোগ্রাফার হতে চাই তাই আমি এই ছবি তোলার পাশেপাশে ছোটো খাটো এডিটিংও করি কারোর ফটো যদি কেউ দেয় এডিটিংও করে দিই এই সব অ্যাপের মাধ্যমে আর এই অ্যাপগুলি আমাকে খুব ভালোভাবেই সাহায্য করে খুব সহজেই অনলাইন অফলাইন দ রকমভাবে এডিট করতে সাহায্য করে যেমন অ্যাপগুলি হচ্ছে অ্যাপগুলির নাম হলো ক্যাপ কার্ড রিমিনি ইনসর্ট ভি এন ভি টা আরও অন্যান্য অ্যাপ যেমন এ একটা ফটো আমি পিক্সারেও এডিট করি যেমন নিজে তো অত ভালো করে পারি না তাই এই অ্যাপ এডিট করার জন্য ইউটিউব থেকে একটু সাহায্য নিই ইউটিউবে ভিডিও দেখে ফটোগুলো এডিট করি যে কেমনভাবে এই সব অ্যাপে এডিট করতে আমি আরও নতুন নতুন অ্যাপের খোঁজ করছি যেগুলো দিয়ে এর থেকেও ভালো ফটো এডিট করা যায় আপাতত এই আমাকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করে যেমন পিকশারট আর স্ন্যাপশিট এই অ্যাপ দুটি আমি এডিটিংয়ের জন্য মাস্ট ব্যবহার করি আর রিমিনিটা একটু ব্যবহার করি কারণ কালারগুলো এনহ্যান্স করার জন্য পিকচারটাকে একটু এইচডি বানিয়ে একদম ব্ল্যাক কোয়ালিটিটাকে ভালো করার জন্য আমি রিমিনিটাকে একটু ভালো করে ইউস করি